হ্যাঁ বলো লেডিস সাইকেল না জেন্টস আচ্ছা ও তো দাম আছে পাঁচ হাজার হ্যাঁ নিয়ে নর্মাল গাড়ি আছে তোমার চার সাড়ে চার হ্যাঁ যাবে না কেন যাবে হুম একটা হলেই হবে ওতে মাইলেজটা একটু কম দেবে হ্যাঁ লাইট ফাইট সব থাকবে টাকা পেইড করো দু এক এক দিনে কমপ্লিট হবে না ওই দেড় দিন দু দিন মতো প্রায় লেগে যাবে কারণ হ্যাঁ হ্যাঁ গাড়ি হবে না কেন তুমি এসে দেখ দেখানো হবে ওই আছে হিরো বাদেও ক্যাপটেন আছে তা ব্যাটারির মোটর বেড দিয়ে তো দশ বারো বারো হাজার পড়বে না না না বাইকের মোটর দেওয়া হবে না